আমাদের এখানে স্থানীয় সংবাদপত্রে খুব খুব ভালো মানুষ একজন আছেন তিনি হলেন বাবলু সাঁতরা তিনি হলেন এই কিছুদিন আগে যেমন ফুড বিডিও অফিস থেকে ফুড ফুড খাবারের জন্য বেরিয়েছিল মিষ্টির দোকানে মিষ্টির দোকানে এবং রেস্টুরেন্টগুলোকে চেক করছিল তাতে দেখা গেল যে অনেক খাবার পচা জিনিস সেখানে আছে এবং সেগুলোকে ফ্রিজে রেখেই আমাদেরকে আমাদেরকে খাওয়াচ্ছিল তার জন্য সেই তিনি মহিলা একজন এসছেন বিডিও অফিস থেকে সে এসে সব খাবারটাবার ছুঁড়ে ফেলে দিয়ে এবং বলেন যে টাটকা খাবার খাওয়াতে এবং সেইটাও আমাদের সংবাদপত্রে দেখানো হয়েছিল আর এমনিতেও পুজো আজো পুজো য়াজা হলে তো সেগুলো তো সংবাদপত্রে আমরা যেগুলো যেতে পারি না সেগুলো আমরা ঘরে বসে সংবাদের মাধ্যমে জানতে পারি যেমন যেখানে অনেক জায়গায় ঠাকুর দেখার সময় দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে যেতে পারি না সেগুলো আমরা ঘরে বসে বসে সংবাদপত্রের সংবাদ সংবাদপত্রে জানতে পারি যে হেথায় ঠাকুর হয়েছে হেথায় ঠাকুর হয়েছে এইসব ব্যাপারগুলো আমরা জানতে পারি এবং এই সংবাদপত্রে জানার জন্য আমাদের ঘরে বসে বসেই আমরা জানতে পারি আমাদেরকে কোথাও যেতে হয় না এবং আমাদের মন খুব আকর্ষণ করে এই জন্য